শিক্ষকদের স্কুলে পড়াতে প্রয়োজনীয় জিনিসগুলি বলতে প্রথমত দরকার সব থেকে প্রথমে তো প্রথমে তো দরকার একটা স্কুল ভালো স্কুল দরকার রুমগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় সাজানো গুছোনো হয় আর স্কুলের বেঞ্চ চেয়ার টেবিল ব্ল্যাক বোর্ড চক ওগুলো তো দরকারই আর দরকার হচ্ছে যাতে বাচ্চাদের যাতে পড়াতে পড়তে যাতে কোনো অসুবিধা না হয় সেরকম বই এক্সট্রা কিছু বই দিলে বাচ্চাদের পড়াতে মানে পড়তেও সুবিধা হয় আর যেমন আর স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয় এইগুলোই আর কি আর দ্বিতীয়ত হচ্ছে স্কুলে নেই এমন জিনিসগুলো কি কি স্কুলে নেই জিনিসগুলো হলো প্রথমত স্কুলে কোনো রকম ক্লাব নেই কোনো রকম দোকান নেই স্বাস্থ্য পরিমাপ করার কোনো ঘর নেই এইগুলো স্কুলে ওগুলা থাকে না